প্রাকৃতিক বলতে যেমন দেখা যায় সেটা হাঁস হতে পারে বা মুরগিও হতে পারে বা গরু ছাগল যে কোনো কিছু হতে পারে যে কোনো কিছুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে তো সেখানে ব্যবসাটা বলতে গেলে একটা যেমন ফার্ম তৈরি করে সেখানে পোলট্রি চাষ করা যেতে পারে তো সেখানে মাসে একটা যা হোক ইনকাম আসবে তো সেটার ক্ষেত্রে যেমন সম্ভব ইনকাম করা তো গরুর ক্ষেত্রেও সেম হতে পারে দশটা গরু পুষেও সেখান দিয়েও কিছু ইনকাম করা যেতে পারে তো গরুর পিছনে খরচ একটু কম হয় যেহেতু একটু ঘাস ফাস খাওয়ালে মাঠে সেটাতে সময়টা একটু যায় ঠিকই কিন্তু ইনকামটা অনেকটা বেশি আসে আর পোলট্রির মুরগির ক্ষেত্রে যে যেটা দেখা যায় সম্পূর্ণটা নিজের খরচ করে খাইয়ে তারপরে একটা ইনকাম আসে আর গরু ছাগলের ক্ষেত্রেও সেম যে মাঠে খাইয়ে সেখান থেকেও একটা ইনকাম আসতে পারে নিজে একটু কষ্ট করতে পারলে আর কি আর যেমন দেখা যায় ভেড়া ভেড়া হ্যাঁ ভেড়া হাঁস মুরগি এগুলো মানে খুব একটা ইনকাম আসে খুব বেশি না আসলেও গরু ছাগলের ক্ষেত্রে এদের এখান থেকে ইনকামটা অনেক বেশি করা যায়